আমি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার অধিবাসী আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় কয়েকটি উল্লেখযোগ্য মন্দির হল ঝাড়গ্রামের কনকদুর্গা মন্দির এছাড়া বিভিন্ন দুর্গ রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের জাদুঘরও লক্ষ্য করা যায় মেদিনীপুর শহরে এছাড়াও বিভিন্ন মানুষদের আনাগোনা হয়ে থাকে এই মন্দির দুর্গগুলো এবং জাদুঘরগুলো হল সকলের জন্য সমান অধিকার এর জন্য আগে থেকে কোনো কোনো কিছু করার প্রয়োজন নেই সকলের জন্য যে কোনো সময়ে এসে সেগুলো পরিদর্শন করা করা হয়ে থাকে এরপর আমি যাই মানুষ অবসর কাটানোর জন্য আমরা বেশীরভাগ আমরা যাই ঘাটালে ঘাটালে বিভিন্ন দর্শনীয় স্থান আছে বিভিন্ন ধরনের মন্দির এবং পার্ক রয়েছে যেখানে গেলে মানুষের মিলন হয় বিভিন্ন ধরনের মানুষ এসে আমরা জড়ো হই এবং নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে ঘাটাল জেলা সম্বন্ধে অনেক কিছু আমরা জেনে থাকি ঘাটাল ছাড়াও রয়েছে আমাদের এখানে ক্ষীরপাই যেটা বাবরশা বা বাবরশা বাবরশা খুবই বিখ্যাত ক্ষীরপাইয়ের একটি প্রসিদ্ধ মিষ্টান্ন ভান মিষ্টান্ন